আমার একটি প্রিয় সাহিত্যিক চরিত্র হল মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটি হয়তো অনেকেই পড়েছেন এবং হয়তো অনেকেই অবাকও হবেন যে মহেশ কী করে কারো সাহিত্যিক চরিত্র হিসেবে প্রিয় চরিত্র হিসেবে হয়ে উঠতে পারে কারণ সেটা মানুষ নয় একটা প্রাণীর চরিত্র কিন্তু আমার মনে হয় ওখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে দেখিয়েছেন মহেশের জীবন তার মানুষের প্রতি বা তার যে নিজের মালিকের প্রতি যে ভালোবাসা আনুগত্য এগুলো আমাকে যথেষ্ট প্রভাবিত করেছে এবং এই চরিত্রটার ক্ষেত্রে আমার মনে হয় মহেশ মহেশ চরিত্রে আমরা দেখেছি যেভাবে সেই প্রাণীটা জীবনের সাথে লড়াই করে বেঁচে থেকেছে তা এক তা আমাকে অভিভূত করেছে এবং এ বইয়ের এই চরিত্রটার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সংযমী হওয়া প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবুঝ হলে হয় না কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কষ্ট সহ্য করেও আমাদের কাছের মানুষগুলোর প্রতি আনুগত্য বজায় রাখতে হয় তাদের প্রতি ভালোবাসা বজায় রাখতে হয় হয়তো তারা আমাদেরকে শাসন করছে বা আমাদেরকে কোনোভাবে দুঃখ দিয়ে ফেলছে কিন্তু সেটা তাদের সব ক্ষেত্রে তারা কিন্তু জেনে বুঝে করছে না কিছু কিছু ক্ষেত্রে তাদের যে পারিপার্শ্বিক চাপ তার জন্যও আমাদের উপর সেটা করে থাকে এবং যদি ওই চরিত্রের মজার বিষয় বর্ণনা করতে হয় তাহলে বলব আমার একটাই চরিত্রে একটা জায়গা খুবই মজা লেগেছিল যেখানে মহেশের মালিককে বারবার পা গ্রামের বিভিন্নজন এসে যখন কথা শুনিয়ে যায় তার পরের দিন সে যখন গিয়ে তার মালিককে যারা যারা কথা শুনিয়েছিল তাদের খামারে গিয়ে তাদের ফসল নষ্ট করে আসে যানো মনে হয়েছিল মহেশ একজন মানুষই আসলে কোনো একজন পশু নয় আসলে সে একটা মানুষই যে কিন্তু তার মালিকের হওয়া অপমানের বদলা নিল এটা আমার মনে হয়েছে তো ওই জায়গাটায় আমার কিছুটা হাস্যকর লেগেছে